হ্যালো হ্যালো হ্যাঁ আমি কৃষক ও দু বিঘে তিন বিঘে

হ্যাঁ দু বিঘে জমি সব্জি চাষ করি আরো দু তিন বিঘে জমি গম ধান এইসব চাষ করি না বাজারের দিগে খুজরো বিক্রি করি কিন্তু পাইকারি হলেও আমরা পাইকারি দিয়ে দেবো দিয়ে দেই হ্যাঁ হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দেবো অবশ্যই দেবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ব্যবহার করি

হ্যাঁ যদি আপনি সেই স সেইভাবে সবজি নেন তাহলে আমরা জৈ জৈব সার দিই আমরা সবজি তৈরি করবো আর যদি তারা কেউ বলে আপনি যদি বলেন যে জৈব সারের সবজিটা আমার ভালো চাহিদা আছে ভালে দামে ভালোভাবে নেবো তাহলে আমরা সেইভাবে সবজিটা দেবো ইয়ে ব্যবহার করবো হুম হ্যাঁ আচ্ছা ঠিক আছে